আমাদের পাশে তার মানে রকম ঘরের সাইডে তো অনেক গাছপালা আছে একটু জঙ্গল মতন আছে তো সেইখানে অনেক পাখি আসে এসে অনেক বাসা আছে ও বাসা করেছে বাসা আছে তো সেরম যেমন ধরে নাও আমাদের যে পাখি বাসা করে আছে আমাদের ঘরের সাইডে একটু জঙ্গলে তো আমরা সেই পাখির পাখিদের একটু দেখি বা পাহাড়া মতন দেই তো সেই পাখির আশেপাশে ঘর আছে তো আমরা সেই ঘরের লোকদের বলে বারণ করে দিই বারণ করে দিই তা তারা যেন যে কোনো যে বড়ো লোক হোক আর বাচ্চা হোক যেন পাখির বাসাটা না ভাঙে বা গুলতি টুলতি দিয়ে না ঢিল বা কিছু না ছোড়ে বা গাছ না যেন কাটে কেননা পাখির একটা বাসা আছে সেই বাসাতে পাখিরা থাকে বা পাখিদের আশ্রয় তো যেমন ধরে নাও পাখিরালা পাখিরালা মানে পাখি এই ওইখানে বসবাস করে ওইখানেও পাখির বাসা আছে তো আমরা একটা গ্রামে গিয়েছিলাম যে আমাদের পাশে আশেপাশে তো সেইখানে অনেক গাছপালা আছে বন জঙ্গল আছে তা সেইখানে অনেক পাখিরা ইয়ে করে বাসা করে তো সেইখানে তাদের পাড়াতে যে গ্রামের মধ্যে যারা যে লোক আছে তাদের বললাম যে এই গ্রামটার মধ্যে এতো গাছপালা আছে এই বন জঙ্গলটা আছে এই জন্য কেউ গুলতি টুলতি দিয়ে মারে বা কোনো গাছ টাছে যেন না কাটে বা পাখির বাসার সাথে না যেন কোনো ক্ষতি হয় তো তার জন্য আমরা সেই পাখি একটা লোকও রেখে দিয়েছি পাহারা দেওয়ার জন্য তো সেই লোক পাহাড়া দেয় তো সেই পাখিরা এইভাবে সুরক্ষায় থাকে তা তার জন্য যে পাখিরা যে বাচ্চা যে বাসায় ধরে নাও তুলে রেখে দেয় আবার মা পাখি খাদ্য আনতে যায় বা বাচ্চাদের জন্য আনতে খাদ্য আনতে গিয়ে অনেক অনেক দূরে চলে যায় তো সেরকমই পাখির বাসা বাচ্চা আছে তো কেউ কোনো লোক বা কোনো বাচ্চা সেই বাচ্চার আঘাত বা কোনো ক্ষতি না যেন করতে পারে সেই তার জন্য একটা পাহাড়াদার রেখে দিয়েছি তো এইভাবে এখন পাখিরা সুরক্ষায় আছে